হ্যাঁ দিদি বলছি কি আমি আমার বাইকে পাঁচশো টাকার তেল ভরতে চাই একটুখানি ভরে দিন না আমায় আর আরেকটা কথা জিগ্যেস করার ছিলো আপনাকে বলছি সমলেশ্বরী মন্দিরটা কোন দিকে পড়বে ওখানে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি শুনেছিলাম যে পেট্টোল পাম্প থেকে একটু এগিয়ে কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন দিকে যাবো আর কতক্ষণই বা টাইম লাগবে হ্যাঁ ওই ধরুন এক মাস মতো হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ও আচ্ছা তার মানে আমি এই প্রথমে এখান থেকে দু কিলোমিটার গিয়ে ডানদিকে যাবো তাই তো তারপর ডানদিক থেকে গিয়ে শিব মন্দির পড়বে তাই তো শিব মন্দির থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা ওখানে পুজো কটা থেকে শুরু হয় আপনি একটু বলতে পারবেন আমাকে

ও আচ্ছা তার মানে আর ভোগ টোগের কিছু ব্যাপার আছে না কি পুজোর ডালা কতো টাকা থেকে শুরু হয় একটু জানেন আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা আর যদি আমি মাকে মাকে যদি আমি শাড়ি দিতে চাই তাহলে আমি শাড়ি দোকান পাবো ওখানে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দিদি ঠিক আছে অসুবিধা নেই আপনি এতোটা বলে দিলেন ঠিক আছে

রাখছি হ্যাঁ